আমি এমন অনেক বই দেখেছি যেগুলো দেখে আমি খুব হেসেছি এবং না হাসতে চাইলেও আমাকে হাসতে বাধ্য করা হয়েছিল গোপাল ভাঁড়ের বই দেখে হেসেছিলাম পড়ে হেসেছিলাম গোপাল ভাঁড়ের নানা রকম কীর্তি নানা রকম হাসির ঘটনা যেগুলো দেখে হাসি না হেসে আমি পারিনি এর মধ্যে গোপাল ভাঁড়ের অনেক কিছু দৃশ্য দেখেছি যেগুলো দেখে আমি হেসেছি যেমন উলঙ্গ রাজা আছে উলঙ্গ রাজার যে দৃশ্যটায় কাহিনিটা যে তুলে ধরা হয়েছিল সেটি দেখেছিলাম সেটি দেখে না হেসে পারিনি এছাড়াও যে রাজার রাজা এবং মন্ত্রীকে নিয়ে বিভিন্ন গল্প গল্প পড়েছি ওগুলোতেও ভীষণ হাসির ঘটনা আছে যেগুলো দেখে আমি হেসেছি এবং চোর ধরার রাজার চোর ধরার যে কৌশল যে চোর ধরার জন্য যে কৌশলগুলো অবলম্বন করেছিলেন অনেক গল্পে আছে সেগুলোও পড়েছি এবং বিভিন্ন কার্টুনে দেখেছি আমি সেগুলো দেখে সত্যিই আমি খুব হেসেছি গোপাল ভাঁড়ের এরকম শুধু এগুলোই নয় আরও নানা রকম ঘটনা আছে নানা রকম দৃশ্য দেখিয়েছে যেগুলো দেখে আমি হেসেছি